আমি একটা বান্ধবীর হাত ধরে আমি পাখিদের ক্লাবে যোগ দেওয়ার সুযোগ পেয়েছিলাম এবং সেই অভিজ্ঞতাটি আপনাদের সাথে একটু শেয়ার করি যারা আমার মতো পাখি প্রেমী বা পাখিদেরকে ভালোবাসেন তাদের অবশ্যই পা পাখিদের ক্লাবে যোগ দেওয়া উচিত সেখানে কী হয় সেগুলো বলি আমি সেখানে যারা আমার মতো পা ক্লাবের সদস্য তারা সবাই পাখিকে নিয়ে আলোচনা করে পাখিদেরকে নিয়ে কীভাবে উন্নতি করানো যায় এই দিন দিন যে পাখিদের সংখ্যা কমে যাচ্ছে তো এই সংখ্যাগুলোকে কীভাবে বাড়ানো যায় তো সেইগুলো নিয়ে তারা আলোচনা করে আমরা যারা নিউ কামার আমি যেমন নতুন তো আমার ওইখানে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছিলো যারা ওখানে আছে যা তারা তো সিনিয়র এবার আমার তো ওরকম কোনো যারা পাখি নিয়ে অনেক কিছু জানে তাদের সাথে আলোচনা করার সুযোগ পাই আমার যতটুকু পাখিদের সম্বন্ধে জানার ইচ্ছা বা যেই প্রশ্নগুলো জানার ইচ্ছা আছে তাদের কাছ থেকে আমি জানতে পারি এবং তারা উত্তরও দেয় এবং আমি নোটও করে নিই এবং পাখিকে ছোটোবেলা থেকে যতটা কতটা বড়ো করা যায় সুস্থ রাখা যায় পাখিদের ওষুধ পাখিদের খাবার দাবার কী সব কিছুই এ টু জেড সব জানা যায় এবং ওখানে গেলে আপনি তাদের কথা যদি শোনেন তাহলে তাহলে আপনি পাখিদের প্রেমে পড়ে যাবেন তাদের কথা তাদের বক্তব্য এবং তাদের ভাষা পাখিদের পাখিরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী এবং তারা পাখিদেরকে এতটা ভালোবাসে যে আপনারা কল্পনাই করতে পারবেন না এবং মাসে মাসে একটা সেমিনার হয় তাতে অনেক পাখি বিশেষজ্ঞ আসে অনেক সময় বিদেশ থেকেও লোকজন আসে তো সেই সেমিনারে যদি কোনো দিন কোনো সৌভাগ্য হয় আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন পাখিদের সম্বন্ধে কত কিছু জানা যায় এবং পৃথিবীতে পৃথিবীতে কত রকম পাখি আছে এবং পাখিদের বুদ্ধি পাখিদের ধৈর্য পাখিদের ভালোবাসা আপনি কল্পনা করতে পারবেন না পৃথিবীতে এমন এমন পাখি আছে যে তারা তাদের বাসা বাঁধার জন্য বা সঙ্গিনী খোঁজার জন্য তারা নৃত্য করে এবং কত সুন্দর তারা বাসাটা সাজায় এবং সেই বাসাটা যত সুন্দর সাজাবে সেই সৌন্দর্য তাদের তাদের সঙ্গিনীরা আসবে এবং সঙ্গীরা তাদের তাদের প্রতিই আকর্ষিত হবে এবং তারপরে তারা ডিম পারবে তো তাদের ভিতরে মানুষের মতো ভালোবাসা বুদ্ধি সবগুলোই আছে এবং এইগুলো যদি ওই ওই ক্লাবে যদি না যান তাহলে আপনারা অনুভব করতে পারবেন না বা বুঝতে পারবেন না এবং পাখিদের দিয়ে পাখিদের নিয়ে কত কিছু জানার আছে সেগুল সেগুলো আপনি ওখানে গেলে বুঝতে পারবেন তো যদি তো যদি কারোর কোনো দিন কোনো সৌভাগ্য হয় তাহলে ওখানে গিয়ে বুঝতে পারবেন